হ্যাঁ আমাদের স্থানীয় অনেক ধরনের শিক্ষার ক্ষেত্রে মেদিনীপুর জেলায় অনেক কিছু উপলব্ধ রয়েছে যেমন আমরা মেদিনীপুরে যদি বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে কোচিং নিতে চাই আমরা এখানে উন্নত ধরনের কোচিং সেন্টারগুলি রয়েছে এছাড়াও আমাদের এখানে তমলুক হাসপাতালে একটি জরুরি বিভাগ রয়েছে যেই বিভাগে পরিষেবা খুবই উন্নত এই বিভাগে গেলে আমরা সঙ্গে সঙ্গেই বিভিন্ন চিকিৎসা পরিষেবা পেয়ে থাকি তা ছাড়াও বিভিন্ন ধরনের হাসপাতাল রয়েছে এ ধরনের বা বড়মা মাল্টি স্পেশালিষ্ট হাসপাতালও রয়েছে আর তাছাড়াও আর একটি হাসপাতাল রয়েছে তমলুকের পুরো জেলার জন্য তমলুক জেলা হাসপাতাল এই সব হাসপাতাল থেকে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি এবং শিক্ষার ক্ষেত্রেও বিভিন্ন স্কুল কলেজ কোচিং সেন্টার এবং এসবগুলো রয়েছে এছাড়াও দোকানপাট সমস্ত কিছু আমাদের জেলার মধ্যে অবস্থিত তাই আমাদের এই জেলা শিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এছাড়াও সাঁতারের জন্য একটি নতুন সেন্টার খুলেছে আমাদের বাড়ির কাছাকাছি এখান থেকেও আমরা আমাদের বাচ্চারা সাঁতার শিখতে যায়